বলছি বলছি দিদি আপনার কাছে কি মাটির কাঠের জিনিস বানানো আছে ও আমার হাঁড়ি কড়াই এগুলো লাগবে মাটি গ্লাসও লাগবে গ্লাস লাগবে তারপরে এগুলো কাঠের তো চামচ খুন্তি এগুলোও তো হয় না থালা হুম তা ওগুলোয় আমার একটা হাঁড়ি কড়াই লাগবে একটা কাঠের খুন্তি চামচ লাগবে একটা মাটির গ্লাস লাগবে একটা মাটির ওই যে জল থাকে না কলসি মতোন ওই লাগবে তো কেমন কী দাম পড়বে

হ্যাঁ হ্যাঁ লাগবে ওগুলো সব লাগবে আমার আচ্ছা একটু কম হবে না ওগুলো আচ্ছা এগুলো তাহলে দাম কমানো যায় না তা একটা কড়াই দিয়ে দাও